আমার প্রিয় ঋতু হল বর্ষাকাল বর্ষাকাল আমি ভীষণ ভালোবাসি আমি ছোট থেকেই বর্ষাকাল ভীষণভাবে পছন্দ করি এই সময় পুকুরে নদীতে খালে বিলে অনেক জল থাকে এবং সেখান থেকে অনেক ধরনের মাছ পাওয়া যায় এবং এই সময়ে অত গরম থাকে না সেই জন্য বর্ষাকালটা আমার ভীষণ ভালো লাগে